ফটোগ্রাফি মানে এ এখনকার ফ্যাশন আর আগেকার ফ্যাশনের মধ্যে অনেক পার্থক্য আগেকার ফ্যাশান ছিল আগে এ ক্যামেরা ছিল আগে এত স্মার্টফোন ছিল না কারো হাতে হাতে ফোন ছিল না আগে ক্যামেরাতে সবাই ফটো তুলতো ও সাদা কালো ছবি আসতো ও মানে এরকম আর এখনকার সময় এখন সবার হাতে হাতে ফোন এখন অনেক ফ্রেশ আন স্টুডিও হয়েছে ওখানে গিয়ে রঙিন রঙিন ছবি বা অনেক কিছু দিয়ে সাজানো ও ফটো ও বাঁধিয়ে রাখা বা ফোনেতে রাখা অনেক জায়গায় ঘুরতে যাওয়া ফটো ও এটাই এখন আগেকার মধ্যে আর এখনকার মধ্যে ফ্যাশনের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে এখন এখনকার সময়ের মধ্যে এখনকার সময় অনেক রকমের ছবি এই অনেক রকমের সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায় এখন মানুষ সেখানে ফটো তুলে এ সেখানকার অনেক ছবি সেটা নিজের মতো করে সাজিয়ে নিজের মতো করে সুন্দর ওর ভালো করে এ রঙিন রঙিন ছবি তোলে এ তুললে সেইটা অনেক সুন্দর করে সাজায় আগেকার সময়ের মতো তো আর এখনকার সময় এখন অনেক যত দিন পাল্টাচ্ছে যত দিনে পরিবর্তন হচ্ছে এ তার জন্য ও রঙিন রঙিন ছবি এই দেখতে সুন্দর লাগে আর নিজেদের মতো করে সাজাতে পারে আগের মতো তো এখনকার সময় নয় আগে সাদা কালো ছবি ইয়ে হতো ও সেটা নিয়ে সবাই ইয়ে করতো এখন অনেক দিন পরিবর্তন হচ্ছে অনেক দিন মানে এ হচ্ছে তার জন্যই ওই ফটো সবাই তুলে সবাই আগে তো এত উন্নতি ছিল না এখন সবাই বেড়াতে যায় সেখানে ছবি তোলে সেখানে নিজেদের মতো করে সুন্দর করে অনেক জায়গা চিড়িয়াখানায় অনেক পাহাড় এ যায় সেখানে অনেক ছবি তোলে ছবিগুলো রঙিন রঙিন ছবি হয় হয় হয় তার জন্য